পূর্ব মেদনীপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা এই জেলাটি তার সমৃদ্ধ লোকস লোকগীতি সংস্কৃতির জন্য পরিচিত এই জেলার লোকগীতিকে বিভিন্ন ধরনের গান রয়েছে যেমন বিহু গান ধর্মীয় গান প্রেমের গান কাজ সংক্রান্ত গান ইত্যাদি বিহু গান বিহু হলো একটি ঐতিহ্যবাহী উৎসব যা পূর্ব মেদিনীপুর জেলায় পালিত হয় বিহু উৎসবের সময় গান গাওয়া হয় এবং এমন গানগুলিকে বিহু গান বলা হয় এই গানগুলি সাধারণত উৎসবের আনন্দ উদযাপন করে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বাস করে এই সম্প্রদায় প্রত্যেকের নিজস্ব ধর্মীয় গান রয়েছে এই গানগুলি সাধারণত ধর্মীয় অনুভূতি এবং বিশ্বাস প্রকাশ করে পূর্ব মেদিনীপুর জেলার লোকগীতিতে প্রেমের গান একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই গানগুলি সাধারণত প্রেমের আনন্দ দুঃখ এবং ব্যর্থতাকেও প্রকাশ করে পূর্ব মেদিনীপুর জেলার কৃষক শ্রমিক এবং অন্যান্য শ্রমজীবী মানুষরা তাদের কাজের সময় গান গায় এবং তারা তাদের কাজ করার সময় গান গায় কারণ তারা তাদের এই গান করার মাধ্যমে সাধারণত কাজের কষ্টকে কষ্টকে কমিয়ে দেয় এবং তাদের আনন্দকে প্রকাশ করে পূর্ব মেদনীপুর জেলার লোকগীতি তার সমৃদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই গানগুলি পূর্ব মেদিনীপুর জেলার মানুষের জীবন সংস্কৃতি এবং ইতিহাসের প্রতিফলন ঘটায়